পছন্দর বইগুলোর মধ্যে সব থেকে বেশি পছন্দের হলো পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন প্রাবন্ধিক লেখক তিনি অনেক কালজয়ী লেখা আমাদেরকে উপহার দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে পথের পাঁচালি বইটি আমি বহুবার পড়েছি বইটি আমার খুব পছন্দের বইটিতে প্রধানত দেখা যায় যে একজন বাচ্চা ছেলে এবং তার দিদি এবং বাচ্চা ছেলেটির নাম হলো অপু এবং তার দিদির নাম হচ্ছে দুর্গা এ তাদের দুজনের ভাই বোনের যে সম্পর্ক যে তাদের প্রথম ঘুরতে যাওয়া তাদের বাল্যকাল যেটা আমাদের প্রত্যেকটা মানুষের শৈশব স্মৃতিতে গেঁথে থাকে সেই শৈশবটা ওই বই পড়লে যেন বার বার আমাদের নাড়া দিয়ে ওঠে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় সেই জন্য এই উপন্যাসটি তিনি লিখেছেন এই উপন্যাসটি তিনি এক গ্রামে ঘুরতে যেয়ে দুই ভাই এক ভাই এবং এক বোনের থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন এবং তাদের এই উপন্যাসটিতে তিনি দেখিয়েছেন তাদের দুই ভাই বোনের ছোট থেকে বড় হয়ে ওঠা কীভাবে তারা সব পূর্ণ বাচ্চাদের সঙ্গে ছোটোবেলায় ছোটোবেলায় পিকনিক করছে যেটাকে তখন বলা হতো চড়ুইভাতি এবং সেটা তারপরে আমরা দেখতে পাচ্ছি তাদের দুইজনের রেল লাইন দেখার যে ইচ্ছা প্রবল ইচ্ছা কিন্তু দুই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে কিন্তু অপুর দিদি দুর্গা তার আর রেললাইন দেখা হয় না ইচ্ছাপূরণ হয় না সে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার ভাইয়ের যে একটা নিজের এক কষ্ট থেকে যায় যে দিদিকে সে আর রেল লাইন দেখাতে পারলো না এবং তারা অন্যত্র জায়গায় চলে যায় কাশিতে এবং সেখানে যেয়ে তারা থাকে এবং এই গল্পটিতে বাল্য শিশুকালের যে চিত্র ফুটে ওঠে এটাই সবাইকে আকর্ষণ করে এবং সেই ভা সেই হিসেবে আমাকেও বার বার আকর্ষণ করেছে এবং এটি আমি বার বার পড়তে চাই